আমি আমার পশুদের নিজেই নিজেই দেখাশুনো করি তাদের নিজস্ব একটা বাসস্থানের জায়গা করা আছে সেখানেই তাদেরকে রাখি এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্ন নিজেই রাখি এবং নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাদেরকে টাইম টু টাইম তাদের ওষুধ ভ্যাকসিন যা দেওয়ার সেগুলো দিতে থাকি অন্য কারোর সাহায্য আমার লাগে না যেহেতু আমি নিজেই সেগুলো দেখাশুনো করি